আমি প্রথমে হাট থেকে পশু কিনি বিভিন্ন হাট থেকে কিন্তু পশু কেনা যায় হাটে হাটে পশু বিক্রি হয় আমাদের এই জেলায় বিভিন্ন জায়গায় হাট বসে পশু কেনার জন্য বিক্রি করার জন্য কেনা বেচা চলতেই থাকে ওখান থেকে আমি কিনেছি আমার কাছে আছে গরু ছাগল হাঁস মুরগি এগুলোও আছে এই পশুগুলোকে আমি খুব ভালোভাবে যত্ন করি গরুটাকে আমি ভালো দামেই কিনে এনেছিলাম প্রায় কুড়ি হাজার টাকা দিয়ে ছাগল কিনে এনেছিলাম দু তিন হাজার টাকার মধ্যেই দুটো ছাগল কিনেছিলাম একদম বাচ্চা বাচ্চা আর হাঁস মুরগি দশটা দশটা কিনেছিলাম প্রায় পাঁচ হাজার টাকা পড়েছিলো ওই পশুগুলোকে আমি খুব ভালোভাবেই খাওয়াতে থাকলাম যত্ন করতে থাকলাম গরুটা আসার পর আমাকে তার একটি বাচ্চা প্রসব করল সেখান থেকে দুধ বিক্রি করে আমি ভালো টাকা উপার্জন করলাম এবং আমি ওই পরবর্তীকালে ওই গরু ছাগল হাঁস মুরগি একে একে আমি যখন ভাবছি যে আমি আর পারবো না তখন আমি বিক্রি করলাম ওখান থেকে আমি ভালোই উপার্জন করলাম